আমি খুব ভালো গান করি তাই আমি যেই ম্যামের কাছে গান করি একটা লোক এসে বলে গিয়েছিলো যে কলকাতার অনুষ্ঠানে গান করতে হবে তাই আমরা অনু সেই কলকাতার অনুষ্ঠানে গিয়েছিলাম গেলে মানে সেখানে অনুষ্ঠানটা ভালো মতো হয়েছিলো হলে সেখানে সব সমানে মানুষগুলো সবাই ভালো সবাই ভালো ভালোবেসেছিলো অনেক অনেক করেছিলো তা অনু অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠানে গিয়ে সব মানে গান মান বলা হয়ে গেলে খাবার দিয়েছিলো মানে নাস্তা খেতে দিয়েছিলো তা সবাই ওদের খুব ভালো মানে বাসছিলো ভালোবাসছিলো ভালোবাসছিল